আমরা নতুন পাখি পর্যবেক্ষণ করার জন্য জঙ্গল যেতে পারি কারণ জঙ্গলে অনেক নতুন নতুন পাখি দেখা যায় এবং তাদের সম্পর্কে অনেক কিছু জানাও যায় তাছাড়া আমার নতুন পাখি পর্যবেক্ষণ করার জন্য খুব একটা জঙ্গলে যেতেও হয় না কারণ আমি প্রতিদিন সকালে আমার বাড়ি ছাঁদে পাখিদের মানে অনেক নতুন পাখি আসে তাদেরকে আমি পর্যবেক্ষণ করতে পারি আর নতুন পাখি পর্যবেক্ষণ করতে গেলে চিড়িয়াখানায় গেলে অনেক রকমের পাখি দেখা যায় সেখানে নতুন নতুন পাখি সম্পর্কে আমরা জানতে পারি এরপরে আমাদের বাড়ির থেকে একটু দূরে একটা মাঠ বাগান মতো আছে তো সেখানে গেলে বিকেলে অনেক রকমের পাখি আসে তাদেরও তাদেরকেও আমরা পর্যবেক্ষণ করতে পারি দেখতে পারি তারপরে আমাদের শীতকালে এখানে অনেক পাখি আসে তো তাদেরকেও আমরা পর্যবেক্ষণ করতে পারি রাস্তা দিয়ে যাওয়ার সময় কখনও কখনও নতুন পাখি দেখি তাদেরকেও আমরা পর্যবেক্ষণ করে থাকি আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় গেলে সেখানেও আমরা নতুন নতুন পাখি সম্পর্কে জানতে পারি দেখতে পারি